কৃষিকাজ এক ঐতিহ্যবাহী কাজ যা যুগের পর যুগ ধরে এক সমাজ থেকে আরেক সমাজে বহন করে নিয়ে আসছে তেমনি একটি হল নবান্ন উৎসব আমার গ্রামে এখনো নবান্ন উৎসব হয় অগ্রহায়ণ মাসে যখন নতুন ধান ঘরে তোলা হয় সেই নতুন ধানের থেকে চাল করে সেই চাল দিয়ে পায়েস রান্না করে মা অন্নপূর্ণা দেবীর কাছে নিবেদন করা হয় এবং অত্যন্ত ভক্তি সাথে গ্রামের মেয়ে বউরা মাঠে আলপনা দেয় এবং এই দেবীকে অধিষ্ঠাত্রীরূপে সেখানে প্রতিষ্ঠা করে এখনো এই যুগ যুগ ধরে এই ঐতিহ্যবাহী গুণটি আমাদের গ্রামে চলে আসছে যা খুবই ভালো লাগে এবং খুব আনন্দের